যখন আমি বাইরে বেড়াতে যাই তখন গাছেদের যত্ন করে যাই কারণ যাওয়ার আগে প্রত্যেকটা গাছের গোড়াতে জল দিয়ে যাই যাতে তারা শুকিয়ে বা নেতিয়ে না পড়ে এবং প্রত্যেকটা গাছকে আদর করে যাই তাদের গায়ে হাত বুলিয়ে যাই আর আমি তো বেশি দিন কোথাও যাচ্ছি না যে গাছেরা অযত্নে থাকবে এবং আমার বাড়িতে আমার মা থাকবেন উনি উনি আমার গাছেদের যত্ন নেবেন এবং তাদের দেখে রাখবেন গাছপালা দিয়ে কী করব একটি গাছকে মানুষ একটি গাছকে বাঁচিয়ে রাখতে পারলে তো আমাদের প্রত্যেকের ভালো কারণ গাছ যে আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে তাই আমিও গাছকে যত্ন করব এবং সবাইকে বলব গাছকে যত্ন করতে